জীবিকা নির্বাহের জন্য পশুপণ্যের প্রক্রিয়াকরণ একটা অন্যতম মানুষ জীবিকার জন্য পশু পণ্য বিক্রয় করা হয় যেমন ছাগলের মাংস চামড়া ইত্যাদি সব বাজারে বিক্রি হয় বিক্রি হয়ে যথাসম্ভব মানুষ অর্থের মুখ দেখে এছাড়া বন্যপ্রাণী যেমন গণ্ডার গণ্ডারের চামড়া বা এ শিং অনেক মূল্যবান এছাড়া হাতির দাঁত ইত্যাদি সব বিক্রি করে মানুষ অনেক অর্থ উপার্জন করে এবং বিভিন্ন শিল্পে এইগুলো এই এই এই প্রসাধনগুলো কাজে লাগে